কৃষকদের বিভিন্ন রকমভাবে পশুরা যেমন সাহায্য করে তাই কৃষকেরা বিভিন্ন কৃষিকাজের মাধ্যমেও পশুপালনটা তারা করে যায় তারা স্থানীয়ভাবে যে যার বাড়িতে কিছু হাঁস মুরগি বলুন বা হচ্ছে গোরু ছাগল ইত্যাদি পশুদেরও পালন করেন এদের সার তারা জৈব সার হিসাবে কৃষিকাজে ব্যবহার করেন এছাড়াও কিছু কিছু পশু আছে যাদের লোম থেকে সে আমাদের বস্ত্র তৈরির কাজে লাগে সুতো উল সোয়েটার বিভিন্ন রকমের যার কারণে মানুষ এখন পাশাপাশি ই বিভিন্ন রকমভাবে পশুদের পালন করছেন এবং সেখান থেকে বিভিন্ন রকমভাবে অর্থ উপার্জন করছেন এর জন্য যদি আরও কোনো সুযোগ সুবিধা বা জায়গা থাকত তাহলে মানুষের অনেক সাহায্য হতো এবং ভালো হতো এর আমরা সরাসরি কোনো স্কিম বা সাহায্য পাই না না এছাড়াও আমরা যে ওই চা আমাদের মতন কৃষকেরা বা মানুষেরা যে কৃষিকাজ ছাড়াও পশুপালনকে জীবিকা হিসাবে বেছে নিয়েছে কারণ পশুপালন থেকে মানুষ অনেক কিছু জিনিস উপার্জন করতে পারছে এবং অনেক টাকাও রোজগার করতে পারছে